এই রুমের ও হোটেল ম্যানেজারের সাথে কথা বলছি আমি একটু হোটেল হোটেল ভাড়া করতে চাইছিলাম আমার একটু লাক্সারি রুম চা লাগবে রেট কী রকম পড়বে আমি দুজনের

আর এক ঘণ্টায় কত আর একদিনের নিলে একদিনের নিলে খাওয়া দাওয়া কি ফ্রি